কিছু স্থানীয় গল্প বা কিংবদন্তি যা পূর্ব বর্ধমান জেলায় প্রচলিত হয়ে আসছে তো সেগুলো হচ্ছে জাতীয় উদ্যান জাতীয় উদ্যান রাজবাড়ি বড়বাড়ি বা সব থেকে সুন্দর যেগুলো জিনিস আমাদের দুর্গাপুজোর প্যান্ডেল যেগুলো খুবই সুন্দর খুবই ঐতিহ্যময় এবং এই গল্পগুলি কিংবদন্তি জেলার ইতিহাস বা সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রকাশ করে অনেক সুন্দরভাবে কারণ দেখুন জাতীয় উদ্যান বা পশুপাখির যে পার্কগুলো রয়েছে সেগুলো বাচ্চাদের কাছে সত্যিই ঐতিহ্যময় শুধু বাচ্চা কেন বাচ্চা থেকে বয়স্ক বুড়ো সবারই সবারই এগুলো খুবই পছন্দের একটা জায়গা বিভিন্ন জায়গার মানুষ এসে এই জিনিসগুলো পর্যবেক্ষণ করে যা খুব আকর্ষণীয় এবং খুব সুন্দর একটা তাৎপর্য বা ইতিহাস গড়ে তোলে এছাড়া আমরা তো আপনারা তো জানেন যে সুন্দরবনের বাঘ আমাদের কাছে কতটা জনপ্রিয় অর্থাৎ এইভাবেই সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্পূর্ণ প্রকাশ করে